আমার এলাকার প্রধান ভাষা হল বাংলা তাছাড়াও এখানকার যে গ্রাম অঞ্চলে যে সমস্ত মানুষ আদিবাসী মানুষ বসবাস করে তারা তাদের নিজস্ব ভাষা ব্যবহার করে তাদের সেই নিজস্ব ভাষাগুলি হল কুড়মালি অলচিকি ইত্যাদি তাছাড়াও এখানের মানুষ যখন বাইরে থেকে আসে তখন বিভিন্ন ধরনের ভাষা নিয়ে আসে এগুলি হল মালয়ালম কন্নড় হিন্দি ইত্যাদি